ঘোড়ায় চড়ার ক্ষেত্রে আমার যে শৃঙ্খলা সেটা হলো ওনারা প্রথমে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে ভাই এটি সামনে লাগাম এটা আপনি জোর করে টানবেন না উনি ফাঁকা করে একটু রাখবে আস্তে আস্তে তারা দুজন দুদিকে ধরে আছেন আস্তে করে একটা সিঁড়ি ঠেকিয়ে আমাকে একটা ঘোড়ার পিঠে তুলে দিলেন দিয়ে বললেন দুদিকে দুটো পায়ে একটা অ্যাঙ্গেলের মতো করা আছে সেই অ্যাঙ্গেলে পা দুটি রাখলাম লাগামটি ধরলাম ওনাদের হাতেও একটা দড়ি আছে বা সামনের দিকে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে হেঁটে হেঁটে ওনারা গেলেন এবং আবার অনেকটা পথ গিয়েই আস্তে আস্তে আস্তে আস্তে ফিরে এসে বললো যে আপনি লাগাম কিন্তু ছাড়বেন না আর বসবেন ভালো করে যাতে আপনি পরে টরে না যান বা অন্য কোনো কিছু না হয় ওনারা যেমন ক্ষেত্র করে বলেছেন আমি সেই সেইগুলি মেনেই সেই কাজগুলি করেছি এবং ঘোড়ার পিঠ থেকে ওনারা ঘোড়াকে থামিয়ে আমাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে নিচে নামালেন